সারাদিন জলের প্রয়োজন তাই জলের আর এক নাম জীবন জল ছাড়া মানুষ কেন পশুপাখি গাছপালা কেউ বাঁচতে পারবে না গাছে প্রতিনিয়ত জল দিতে হবে পশুপাখিকেও প্রতিনিয়ত জলের দরকার মানুষেরও প্রতিনিয়ত জলের দরকার যেমন ঘরেতে ওই তোমার জল রান্নার জন্য লাগে বাথরুমে লাগে কাচার জন্য লাগে স্নান করার জন্য লাগে এছাড়াও গবাদি পশুকে স্নান করানোর জন্যও জল লাগে খাওয়ানোর জন্যও জল লাগে এবং চাষবাসের জন্যেও জলের প্রয়োজন হয়